হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন

কেমন চলছে

ঠিক বলেছেন কোনো বাচ্চাই বেরোতে পারছে না পড়াশোনাও খামতি দেখা দিচ্ছে হুম অনেকে তো অনলাইন ক্লাস তো ক্লাসে অ্যাটেন্ড করেই তো গেম খেলতে চলে যাচ্ছে কেউ ঠিকঠাক করে ক্লাসও করছে না পড়াশোনায় কারোর মন নেই হ্যাঁ ভালোর জন্য অনলাইন ক্লাস আর ওরাই করে না কী বলব বলুন হুম বাইরে খেলতে আর বেরোতে পারছে না আর পড়ছেও না অনলাইন ক্লাস কেউ ঠিকঠাক করে করে না বললে তো শোনেও না গাৰ্জেনদেরও বলি একটু দেখতে কিন্তু গার্জেনরাও দেখে না হুম কেউ তো ঠিকঠাক করে ক্লাস করছে না আর আমাদেরও করতে আর মানে কী বলব আমরা একাই ক্লাসে অ্যাটেন্ড দিই আর কেউ থাকে না স্যার ম্যামদের বললে ঠিকঠাক করে যে ক্লাস টাস নেবেন হ্যাঁ আর হ্যাঁ ঠিক আছে রাখছি